আমার পছন্দের খাবার আমার মায়ের হাতে বানানো মটন কষা এটি মা প্রতি রবিবার দুপুর বেলায় আমার জন্য বানিয়ে দেন এবং আমি মায়ের কাছে শেখার পরেও অনেকবার চেষ্টা করি সেই ভাবে মটন কষাটিকে সেই সমস্ত উপকরণ দিয়ে যেগুলি দিয়ে মা বানায় সেইগুলি দিয়ে বানাবার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই তা মায়ের মতো সুস্বাদু হয় না আসলে আমার মা যে সমস্ত উপকরণ যে সমস্ত পরিমাণে দিয়ে সঠিকভাবে মাটন কষাটি রান্না করে থাকেন তা আমি অন্য কারোর হাতে খেয়ে আমার অতটাও ভালো লাগেনি এবং আমি নিজে বানিয়েছিলাম তাতেও অতটা আমি পরিপূর্ণতা পাইনি কিন্তু মা যেটি মাটন কষাটি আমায় বানিয়ে দেন সেটি আমার খাওয়া সবচেয়ে পছন্দের খাবার